আমার কাছে একটি হেডফোন রয়েছে আমি এই হেডফোনটি কিছু দিন আগেই কিনেছি আমি এই হেডফোনটি কেনার জন্য প্রথমে আমাদের স্থানীয় এলাকার একটি দোকানে গিয়েছিলাম মোবাইল ওয়ার্ল্ড নামের একটি দোকানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে প্রথমে হেডফোনটি দেখলাম এবং তারপরে আমি অনলাইন শপিং থেকে দেখছিলাম এবং অনলাইন শপিংয়ের থেকে দেখার সময় দেখলাম আমাদের এখানে স্থানীয় এলাকার দোকানের থেকে অনলাইন শপিংয়ে এই হেডফোনটার মূল্য অনেক কম এবং তারপর আমি চিন্তা ভাবনা করে ওই অনলাইন শপিংয়ে আমার হেডফোনটা অর্ডার দিই এবং অনলাইন শপিংয়ে অর্ডার দেওয়ার জন্য আমার হেডফোনটার অনেক কম দামেও পেয়েছি এবং হেডফোনটাতে অনেকগুলো এয়ার বলও দিয়েছে যার জন্য আমার ইউজ করতে অনেক সুবিধা হবে কারণ এয়ার বল আমাদের অনেক সময়ই হারিয়ে যায় হেডফোনের যার জন্য আমরা তারপরে আর হেডফোনটা ইউজ করতে পারি না সেই জন্য ওই এয়ার বলগুলো পাওয়ায় অনেক সুবিধা হবে এবং আমার হেডফোনটির রঙ লাল এবং কালো আর হেডফোনটি সাউন্ড সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং হেডফোনটি ব্লুটুথ সিস্টেম যার জন্য আমার ক্যারি করতে সুবিধা হয় কারণ এটি ব্লুটুথ হওয়ায় অনেক ছোটো ওয়্যারওয়ালা নয় এবং হেডফোনটি আমার খুব ভালো লেগেছে